ক্ষুদ্র কৃষি শিল্প বলতে আমার পোলট্রির ফার্ম আছে পোলট্রির ফার্মে এখন বর্তমান অবস্থায় পোলট্রি নেই পোলট্রি আনার জন্যে সরকারিভাবে অনুদান চেয়েছিলাম কিন্তু পায়নি যদি কিছু সরকারিভাবে অনুদান বা সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো পোলট্রির ফার্মটা আমাদের এখানে ঝড় অবস্থায় ঝড়ের সময় ফেলে দিয়েছিল নতুন করে আবার বাঁধতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়ে গেছে এই জন্য পোলট্রির ফার্মটা ঠিকমতোভাবে এখনও পোলট্রি তুলতে পারিনি তা পোলট্রির যে সময় তুলতাম সে সময় প্রথমেই একদিনের বাচ্চা আমাদের নিয়ে আসতে হতো এই বাচ্চাটা আসতো আমাদের ধামাখালি থেকে ধামাখালি থেকে আমাদের যোগেশগঞ্জ নিয়ে আসা হতো পোলট্রির বাচ্চা তারপর থেকে ওখান থেকে বিষ্ণু আমাদের গাড়িতে করে নিয়ে বাড়ি আনতো পোলট্রির বাচ্চা আঠাশ টাকা করে আমাদের পার পিস নিতো এখন পোলট্রির বাচ্চা একদিনের বাচ্চা এনে বাড়ি এনে আমাদের বোর্ডিংয়ে ফেলতে হতো বোর্ডিংয়ে দিলে আমাদের সেই দুই তিন দিন যে তিন দিনের মতো বোর্ডিংয়ে থাকবে ওই তিন দিন ঘুমেরও খুব ব্যাঘাত ঘটতো কেননা বাচ্চাগুলো যদি এক জায়গায় হয়ে যায় তাহলে বাচ্চার তলায় এবার যে বাচ্চাটা পড়বে সে বাচ্চাটা মারা যাবে এই জন্যে আমাদের ওদের ঘা দিয়ে ঘা দিয়ে রাখতে হতো বাচ্চাটা এনে ওদেরকে মুখে মধু দিতে হতো প্রত্যেকটা বাচ্চার মুখে মধু দিতে হতো কেননা তারা কোনো কিছুই খায়নি সবেমাত্র এক দিনের বাচ্চা মুখে যে সময় মিষ্টিটা লাগবে সে সময় তারা মনে করবে যে না এই খাবারটা যে খাবারটা দেওয়া হবে মনে করবে যে না এই খাবারটাও মিষ্টি খাাবার সেই জন্যে পোলট্রির বাচ্চাকে প্রথমে মধু দেওয়া হতো এই পোলট্রির বাচ্চা তিন দিন এই রকমভাবে আমরা বোর্ডিংয়ে রাখতাম যদি কি না ঠান্ডার সময় হতো তাহলে দুশো ওয়াটের বাল্ব আমাদের ব্যবহার করতে হতো কেননা হিট সম্পূর্ণ ওদের প্রয়োজন যতো তাপমাত্রা বেশি থাকবে ঠান্ডার সময় বাচ্চাগুলো ঝরকলো হবে এবং সে বাচ্চাগুলো কাটার সম্ভাবনা বেশি থাকবে মারা যাওয়ার এটা কম থাকবে এই জন্যে বাচ্চাগুলো টাপ তাপ বা হিট নিয়ন্ত্রণ রাখতে হবে রাখতে হতো এই বাচ্চাগুলো যে সময় তিন দিন পরে বোর্ডিং থেকে বের করে দেওয়া হতো সে সময় তাদের প্রত্যেকটা বাচ্চার পাশে একশো বাচ্চা হলে চারটে করে খাওয়ার পাত্র ছোট খাওয়ার পাত্র আর চারটে করে জলের পাত্র দেওয়া হতো এই খাওয়ার পাত্র ও জলের পাত্রগুলো আমাদের যোগেশগঞ্জ থেকে নিয়ে আসতে হতো সুকুমারদার দোকান থেকে একটা একটা জলের পাত্র নিতো একশো টাকা করে ও খাদ্যর পাত্র নিতো সত্তর টাকা করে এই বাচ্চাদের ম্যাশ আনতে হতো আমাদের উন্নত প্রযুক্তি জৈব জৈব খাদ্য হিসেবে আমাদের ম্যাশ আনতে হতো ম্যাশ ঊনিশশো পঞ্চাশ টাকা করে বসা বস্তা ছিল এখন বর্তমন অবস্থায় পঁচিশশো টাকা করে বস্তা হয়েছে এই ম্যাশ আমাদের গাড়িতে করে আনতে হতো এনে আমাদের প্রত্যেকটা মানুষে আমাদের রাস্তা খারাপ তার জন্যে মাথায় করে নিয়ে আসতে হতো আমাদের ফার্মে যে সময় সাত দিন হয়ে যেত আমাদের একটা করে ইঞ্জেকশনের ব্যবস্থা করতে হতো যাতে করে তার পোলট্রির ভাইরাসটা না লেগে যায় বা না মড়ক লেগে যায় যেহেতু একটা ফার্ম ব্যবসায়ী জিনিস সেই জন্য আমাদের এটা করতে হতো মাস্ট সেখান থেকে সাত দিন পর দিয়ে আমাদের প্রত্যেকটা দিন ওদের খাদ্য সকাল বিকেল দুপুর তিন টাইমে খাদ্য দেওয়ার ব্যবস্থা করতে হতো খাদ্যটা টাইম মেনটেন করে দিলে বাচ্চার গ্রোথটাও ভালো হতো খাদ্যটা প্রথম অবস্থায় দিতে হতো যতটা পরিমাণ তারা চাহিদা খাদ্যের পাত্রে খাদ্য দেওয়া হয়ে গেলে আজকে আপনার একশো গ্রাম করে পড়তায় দিলে যদি খাওয়া হয়ে যায় তাহলে কালকে দিতে হতো একশো দশ গ্রাম এইরকমভাবে মাথাপিছু দিতে দিতে দিতে দিতে যে সময় দেখা যাচ্ছে যে একটা জায়গায় এসে যাচ্ছে সে সময় একটা বরাদ্দ হয়ে যায় যে না আমার বোঝা যায় যে এইরকমভাবে দিতে হবে যে একশো বাচ্চায় তিন কেজি ম্যাশ লাগবে কি চার কেজি লাগবে পাঁচ কেজি লাগবে খাওয়া চাহিদা অনুযায়ী ম্যাশ দিতে হতো যাতে নষ্ট না হয় এবং প্রত্যেক দিন বোর্ডিংয়ের ভিতরে ঢুকে ওদের পায়খানাগুলো পরিষ্কার করতে হতো সেগুলো তলায় যে সময় কাঠের গুঁড়ো আর পায়খানা দেওয়া থাকতো সেগুলো উল্টে দিতে হতো যাতে করে গ্যাস গন্ধ না থাকে আর পোলট্রির ফার্মটা সম্পূর্ণ ফাঁকা জায়গায় করতে হয় যেহেতু পোলট্রির একটা গ্যাস হয় সেই জন্যে যাদের পোলট্রির ফার্ম করার উদ্যোগী তাদেরও এক সাইট বেছে নিতে হবে ফাঁকা জায়গায় আর এই বাচ্চাটাদের সময় আটত্রিশ দিনে আমাদের বিক্রি করতে হতো আটত্রিশ দিন পরে একটা একটা বাচ্চা এক কেজি আটশো নশো দু কেজি দুশো তিনশো এরকম এভারেস্টে চলে আসতো যে সময় কি না এক কেজি আটশো নশো দু কেজি এভারেস্টে চলে আসতো সেই সময় ছেড়ে দিতে হতো আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনের ভিতরে না ছাড়তে পারলে লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো আর যারা ক্রেতা আসতো ক্রেতারা আসার পরে তারা পোলট্রিটা আগে দেখতো যে পোল্ট্রিটা নোংরা যদি পায়খানা যদি পরিষ্কার না করা হয় জল গায়ে লেগে থাকে তাহলে তার গায়ে কালো দাগ বা বোদের ছাপ পড়তো ক্রেতারা এসে জিজ্ঞাসা করতো যে না এরকমভাবে কেন তুমি পরিষ্কার কেন করোনি বা এতে কী কী মেডিসিন ব্যবহার করেছো বা এখন বাজার মূল্য কত যাচ্ছে প্রত্যেকটা দিন বাজারে প্রেফার রেট অনুযায়ী দেওয়া হতো মূল্য প্রত্যেক দিন যেভাবে প্রেফার রেট আসে সেরকমভাবে ক্রেতাদের কাছ থেকে প্রেফার রেট ছাড়া দশ টাকা পনেরো টাকা কেজি করে বেশি নিতে হতো কেননা প্রেফার রেটের একই দামে যদি দেওয়া হয় তাহলে বাজারের যেসব দোকানদাররা ব্যবসা করে তারা অসুবিধায় পড়ে যেত তাহলে আর বাজারে নিতে যেতো না এখান থেকেই নিতে হতো আর সম্পূর্ণভাবে যারা ক্রেতা তারা বিভিন্ন রকম তারা কোয়েশ্চেনের সম্মুখীন পড়তে হয় যে বাচ্চাটা কেন এক কেজি ছশো হচ্ছে এটা কেন এক কেজি সাতশো হচ্ছে এটা দু কেজি দুশো কী করে হলো তাদের সাথেও বলতে হতো যে না একটা একটা বাচ্চার এতে একটা একশো কি পঞ্চাশটা করে যে বাচ্চা আসতো সে বাচ্চার ভিতরে সব বাচ্চাগুলো গ্রোথফুল হয় না তার জন্যে এটা হয়েছে আর কী কী মেডিসিন ব্যবহার করতে হতো সেগুলো তাদেরকে বলতে হতো যে না আমাদের ভাইরাসের জন্যে এই মেডিসিনটা কেননা যে সে খাদ্যর জন্য ব্যবহার করে সে জন্য তারা এই ক্রেতাদের কোনো অসুবিধায় পড়তে হয় কি না সেগুলো তাদের দেখাতে হতো আর বাজারের বাজার হিসেবে যারা ফার্মের ঘরোয়া ফার্ম করে তাদের সুবিধাটা বেশি এবং সেই মাংসটা সুস্বাদুটা বেশি হয় যেহেতু তাদের তিনটে করে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন হয় না একটাই ভ্যাকসিনে যথেষ্ট কার যারা ফার্ম বড় বড় ফার্ম যারা সরকারি থেকে অনুদানপ্রাপ্ত বা সরকারি থেকে দেওয়া হয় সেই সব ফার্মগুলো সে ফার্মগুলো যেহেতু কোনো সময় ফাঁকা রাখে না সেই জন্য তাদের রোগটা বেশি লেগে যেত এই রোগটা যে সময় বেশি লাগতো সেই সময় তাদেরকে সেই সময় তাদের বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করতে হতো যে মেডিসিনগুলো দিলে মানুষের অসুবিধার খাওয়ার পরে মানুষের অসুবিধার ভিতরে পড়তে হয় যেমন তাদের এই ওষুধগুলো মেডিসিনগুলো বা ইঞ্জেকশনগুলো ব্যবহার করলে তার মজ্জার ভিতরে চলে যায় আর মানুষ কিন্তু পোলট্রির পোলট্রির ভিতরের হাড়টা খেতে কিন্তু সবাই অভ্যস্ত যে না হাড়টা খেতে হবে বা ভালো লাগবে আমরা যেকটা পোলট্রি ইঞ্জেকশন করা হয় আমাদের ঘরোয়াভাবে যে পোলট্রিগুলো ব্যবহার করা হয় বা দুশো পাঁচশো এগুলো না ফার্মে যেগুলো হাজার হাজার সেগুলো তো রোগের জন্য ওদের তিন চারটে করে মেডিসিন প্রয়োগ করতে হতো এই মেডিসিনগুলো বাচ্চাদের খুবই ক্ষতিকারক কেননা হাড়ের ভিতরে যে মজ্জাগুলো থাকতো এই মজ্জাগুলো খেলে প্রত্যেকটা বাচ্চাদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে আর ঘরোয়াভাবে একশো এক হাজার দু হাজার বা পাঁচশো যাদের ফার্ম আছে সেসবগুলো একটা করে একটা করে মেডিসিন ব্যবহার করা হয় সেই মেডিসিনে কিন্তু ততটা অসুবিধার মধ্যিখানে পড়তে হয় না মানুষদের বা মাংসটা খেতেও সুস্বাদু হয় বা অন্য মাংসের তুলনায় এ মাংসটা সবচেয়ে গ্রোথফুল হয় আর পোলট্রির কাজ সম্পূর্ণ ঝুঁকি ঝুঁকিগত ব্যবসা এই ব্যবসা যদি সরকারের থেকে কিছুটা সাহায্য বা এ রেটের একটা পরিসীমা বেঁধে দেয় তাহলেও সব থেকে উপকারিতা হয় কেননা আজকের বাজার ক্ষেত্রে দাঁড়িয়ে পরিশ্রম বা আমরা যারা যারা এই কাজটা করে থাকি তাদেরকে খুবই দুূশ্চিন্তার মধ্যিখানে পড়তে হয় কেননা আজকের বাজারের উপরে দাঁড়িয়ে খুবই সমস্যার ব্যাপারে এখন পঁচিশশো টাকা করে যেহেতু ম্যাশের ম্যশ আর এখন বাচ্চা হচ্ছে সাতান্ন টাকা করে তো এভারেসটি হিসেব করলে দেখা যাচ্ছে যে একশো বাচ্চার ওপরে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার কি তিরিশ হাজার টাকা ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু এই পঁচিশ তিরিশ হাজার টাকাটা যদি রেটটা ভালো না পাওয়া যায় তার জন্যে খুবই অসুবিধার মধ্যিখানে পড়তে হয় সেই ক্ষেত্রে সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যে এই রেটটা যদি একটা সীমিত বা একটা জায়গায় বেঁধে দেওয়া হয় যেন একশোয় তিরিশ কি চল্লিশ এরকম রেট থাকবে তারপর দশ বিশ টাকা ওঠানামা হবে তাহলে খুবই উপকৃত হয় কেননা যদি এই রেটটা সীমাবদ্ধ থাকে তাহলে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের খুবই সুবিধা হয় এই বলে আমার কথা শেষ করছি